হ্যালো দোকান বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা বলছিলাম যে এরকম আমার বাড়ির মধ্যে এখানে বড় দুর্গাপুজার আয়োজন করা হয়েছে যার সেজন্য অনেক ফুল লাগবে তো মোটামুটি বা এখন পয়সা দিয়েও যদি বলি তাহলে ফুল বা ফল সেগুলি ঠিকঠাক পাওয়া যাবে না হ্যাঁ আমি পুজোর দশ বারো দিন আগে আমি আপনার হয়ে আপনার কাছে জেনে নিচ্ছি যে ফুল কী লাগবে মানে একশো আটটা পদ্মফুল লাগবে আর এই পাড়ার দুর্গাপুজোয় যেহেতু মানে বলতে পারেন বাড়ি পাড়া এরকমই হোক মানে আমাদের নিজস্ব পাড়ার দুর্গাপুজো তো সেখানে একশো আটটা পদ্মফুল আর জবা ফুল লাগবে আপনার দু প্যাকেট সাদা ফুল দু প্যাকেট আর বেলপাতা ডেলি এক ঝুড়ি করে যদি হিসাব করা হয় তাহলে চারদিনের চার ঝুড়ি লাগবে ঠিক আছে এজন্য বেশি সাধারণ জিনিস এছাড়াও আরও বিভিন্ন রকম দুর্ব ঘাস তারপরে ওই হ্যাঁ দশমীর দিন ওই যে ইয়ে লাগে আপনার ওই যে অপরাজিতার যে গাছের হাতে বাঁধা হয় অপরাজিতা নয় ওগুলো আপনি স্পেশালি দশমীর দিন দেবেন আর অঞ্জলির জন্য অষ্টমীর অঞ্জলির জন্য যে আপনাদের দু প্যাকেট ফুল আপনাকে ডেলি দু প্যাকেট করে বলছিলাম ডেলি অন্তত দু প্যাকেটের জায়গায় আপনি ফুলটা তিন প্যাকেট করে দেবেন স্পেশালি অষ্টমীর দিন ঠিক আছে সপ্তমীর দিন দু প্যাকেটের জায়গায় তিন প্যাকেট করে দেবেন আর বেলপাতা এক ঝুড়ির জায়গায় দুই ঝুড়ি করবেন ঠিক হ্যাঁ এটা বেসিক্যালি আপনি লাল পদ্মটাই দেবেন হুম হুম আচ্ছা একটা আমার একটা প্রশ্ন ছিল যে এই যে পুরো ওভারঅল জিনিসটার মানে কতটা দাম পড়বে মানে চারদিনের এত

হ্যাঁ হ্যাঁ গাঁদা মানে হলুদ আর রক্ত গাঁদা মিশিয়ে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দেখে নেবেন কতগুলো কী পড়ছে তাহলে আপনার দোকানে যাব দোকানে গিয়ে দামগুলো দেখে নেব সেই অনুযায়ী আপনি দেবেন ফুলপত্র